আমার সব থেকে প্রিয় বাইকিং এক্সপিরিয়েন্স বলতে আমার এলাকায় একটি বড়ো অনুষ্ঠানের সুচরা একটি বাইকিং র্যালি দিয়ে হয় স্টার্ট হয় এবং সেই র্যালিতে বিভিন্ন রকম মানুষজন সেখানে উপস্থিত থাকে সেইখানে যেই খেলোয়াড়রা সেখানে উপস্থিত থাকে সেই খেলোয়াড়দেরকে এ বাইক নিজেস্ব বাইক নিয়ে সেই র্যালিতে অংশগ্রহণ করতে হতো এবং খেলোয়াড় ছাড়াও বিভিন্ন ও যার সবাই যারা বেশি একটু সমাজে কার্যক্রম করে সেই সমস্ত ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকে এবং তারাও সেই খেলোয়াড়দের সঙ্গে সেই সেই মটরসাইকেলে র্যালিতে এবং উপস্থাপন করার মাধ্যমে সেখানে বিভিন্ন চারিদিকে এলাকায় প্রায় তিন চার কিলোমিটার সেখানে বাইকিং র্যালির মাধ্যমে সে চারিদিকে ঘোরাফেরা করে আসার পর মাঠের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করার পর সেই আবার সেই খেলার মাঠে নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হয় তাই বছরের ওই একটি দিন আমার বাইকিং করতে খুব ভালো লাগে কারণ সেখানে বিভিন্ন রকম খেলোয়াড়রা ছাড়া বিভিন্ন পাড়া বিভিন্ন রাজ্যের ওই বিভিন্ন বিশেষ ব্যক্তিরাও সেইখানে উপস্থিত থাকে তাই সেখানে সেই বাইক র্যালিতে আমরা প্রত্যেকেই হা সামিল হয় এবং সেই বাইক র্যালির এক্সপিরিয়েন্স এবং সেখানে বিভিন্ন রকম আমরা সবাই মজা করি যাতে করে সেই দিনটি আমরা খুব ভালোভাবে পালন করতে পারি